সুন্দরবন খুব একটা সুন্দর জায়গা খুব একটা ভালো জায়গা এখানে বহু দূরদূরান্ত থেকে বহু পর্যটক আসে এবং বহু পর্যটকের ভিড় হয় এই জায়গায় এই জায়গায় বিভিন্ন রকম গাছ থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তুর সব কিছু দেখতে পাওয়া যায় যেমন বিভিন্ন রকম গাছ আমরা বিভিন্ন সুন্দরী গরান এবং যেগুলো কেওড়া বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায় এবং জীবজন্তুর আমরা অনেক জীবজন্তু দেখতে পাই যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত এবং হরিণ এবং বিভিন্ন ধরনের নূতন নূতন পাখি এই সুন্দরবনে দেখতে পাওয়া যায় এবং সুন্দরবনে বহু পর্যটকের ভিড় হয় এবং সুন্দরবন খুব সুন্দর বা খুব ভালো জায়গা